আমি পলাশচাবড়ি থেকে বিষ্ণুপুর ঘুরতে যেতে চাই আমার পরিবারের সদস্যদের নিয়ে আমার পরিবারের সদস্য ছয় জন এবং আমার বাড়ি হচ্ছে পলাশচাবরি দাদা আপনি যদি আপনার ড্রাইভেরের নাম্বারটা দেন আমি ওনার সাথে যোগাযোগ করি এবং দেখি কটার সময় গাড়িটা পৌঁছায় আপনার ড্রাইভারের সাথে যোগাযোগ করলাম এবং কথা বললাম তিনি বললেন ঠিক সময় গাড়িটা পৌঁছে যাবে